হ্যাঁ কে বলছেন কে বলছেন ও আমি অলকা ম্যাম বলছি তা বলুন কী করছেন আপনি আমিও তো তাই একই কেস কিন্তু খাতা দেখতে যেয়ে যে অবস্তা করোনার সময় বাচ্চারা পড়াশোনা করে নাই আমি যে বাংলা খাতা দেখছি বাংলা খাতা দেখতে যেয়ে দেখছি যে একটাও বাংলার ব বানানও পারে না কিচ্ছু পারে না পড়াশোনার সময় আপনার কি হাল ও এই এরকম পারে না এইভাবে করে কি হবে বাচ্চাগুলোকে যে কি অনলাইন ক্লাস করানো হলো ওরা কি অনলাইন ক্লাসে পড়ে নি নাকি না গেম খেলেছে বুঝতেই পারছি না এভাবেও চলবে না হুম বাবা মা যদি কেয়ার না নেয় তাহলে হবে এই করোনার লসটা যে আমরা কীভাবে মেকআপ দিবো বুঝেই পাচ্ছি না এদেরকে এক্সট্রা ক্লাস করাতে হবে ভাবছি তারপর ক্লা স্কুলে গিয়ে আমি ভাবছি একটা এক্সট্রা ক্লাসের জন্য মিটিং করবো আপনারা সবাই যদি আসেন ওখানে মিটিং করে বাচ্চাগুলোকে এক্সট্রা ক্লাস না করালে এই করোনার গ্যাপটা পড়াশোনার এটা মেটানো যাবে না আপনার কি রায় মিটিংয়ে তাহলে তাহলে অন্যান্য স্যার ম্যাডামদেরও একটু ফোন করে করে বলবেন হ্যাঁ তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে বলে আমরা ক্লাসটা করাতে পারি ঠিক আছে ভাবছি তাহলে আমি অন্য ম্যাডামদের ফোন করি আপনিও স্যারদের ফোন করুন রাখছি তাহলে হ্যাঁ